হ্যালো হ্যাঁ আমি করাপ থেকে বলছি আপনার নাম কি নিশীথ বাবু হ্যাঁ আমি শুনলাম যে আপনার নাকি খামা ভেড়ার খামার আছে তা আপনি কি ভেড়া ভেড়া বিক্রি করেন আচ্ছা আমার তাহলে কিছু মানে মাংসের প্রয়োজন দু কুইন্টালের মতন তাহলে আপনি কি সাপ্লাই দিতে পারবেন আচ্ছা আচ্ছা তাহলে মা আমার নেই তাহলে আমার দু কুইন্টাল মতো মাংস হলে তাহলে কতগুলো ভেড়া লাগবে সেইরকম আমাকে তাহলে ভেড়া দিতে হবে আমি যা মূল্য লাগবে আমি দিয়ে দেব আচ্ছা আচ্ছা এখন যদি বড় হয় বড়গুলোর আচ্ছা এগুলোর দাম দাম কী রকম পড়বে এক একটা ভেড়ার আচ্ছা পার পিস আড়াই হাজার তাহলে আমাকে মোটামুটি হ্যাঁ বলুন আচ্ছা তাহলে আমি আমার দরকার এইটা জুন মাসের আমার বারো তারিখে দরকার তাহলে আমি আপনার সঙ্গে কবে যোগাযোগ করব বলুন আচ্ছা তালে আমরা আমি যাওয়ার আগে আপনাকে এই নাম্বারেই ফোন করব ফোন করে আমি যোগাযোগ করব

আচ্ছা ঠিক আছে আর এক আর একটা কথা যেটা যেটা আমার যদি বাইচান্স কিছু টাকা কম পড়ে ওইটা কিছু দুই চার দিনের মতন বাকি রাখা যাবে কিনা আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ ওইটাই জানার ছিল আচ্ছা আমাকে যেতে গেলে আমাকে আপনার বাড়িতে যেতে গেলে আমাকে মোটরসাইকেল নিয়ে গেলে কোনদিক দিয়ে যাব থেকে আমি আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওকে